এসি এসি তো কিনছি ঠিকই আছে কিন্তু এসিটা যেটা ইনভারটার এসি কিনেছি ইনভারটার এসি যদি খারাপ হয়ে যায় তার যে বোর্ডটা আছে ওটা পাওয়া যাচ্ছে না ওটা প্রচুর দাম পড়ে যাচ্ছে এবং অনেক দিন সময় লেগে যাচ্ছে নতুন বোর্ড এসে এই সেটটা রিপেয়ার করার জন্য